আমার প্রিয় খাবার হল মাংস ভাত এবং ডাল ভাত আমার বাড়িতে তৈরি মায়ের হাতে রান্না করা আমার খুব পছন্দ আমার আমাদের বাড়িতে যদি কেউ কুটুম আত্মীয়জন আসে তাহলে আমাদের বাড়িতে প্রায় মাংস ভাত হয়ে থাকে তাছাড়াও প্রায় দিন আমাদের ডাল ভাত হয় সেটা আমার খুব পছন্দ সেজন্য আমার মা প্রায় আমার ভাল আমাকে ভালোবেসে ডাল ভাত করে দেয় এবং সাথে সাথে যদি আমাদের পেয়াঁজ কাটা এবং লঙ্কা দেওয়া হয় তাহলে আমার আরো খুব ভালো লাগে এইজন্য আমার বাড়িতে একটা লঙ্কার গাছ লাগানো হয়েছে যাতে আমি ঠিকমত সময়মত আমি লঙ্কা পেয়ে থাকি